আমরা আমাদের এইখানকার স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই টুর্নামেন্টটির আয়োজন করিয়া থাকি এই টুর্নামেন্টটির নাম নাইটিঙ্গেল ট্রফি আমরা আমাদের এলাকার পাশাপাশি একি বাজার এবং দোকানদার ও বেশ কিছু মানুষদের কাছ থেকে সাহায্য ও কালেকশন সংগ্রহ করে এই খেলাটি করিয়া থাকি এই খেলাটিতে শুরু করার আগে আটটি দলের ক্যাপ্টেনকে আমরা হ্যান্ড বিল প্রদান করে থাকি এবং তাদেরকে একটি সময় দেওয়া হয় তারা যেন মাঠে খেলার মাঠে সকাল দশটার মধ্যে এসে উপস্থিত হয়ে যান এবং তাদেরকে বলে দেওয়া হয় কোন কোন দলের সাথে তাদের খেলাটি পড়েছে এবং খেলার মাঠে তারা যেমন ঠিক সময় এসে তাদের এগারোটি প্লেয়ারকে নিয়ে এসে নিজস্ব ব্যাট ও বল নিয়ে এসে উপস্থিত হয় এবং তাদেরকে বলে দেওয়া হয় খেলার মাঠে আম্পেয়ারের সিন্ধান্তই চূড়ান্ত এবং তারা যাতে খেলাটি সুস্থ ও ঠিকঠাকভাবে সম্পন্ন করে থাকে